পশ্চিমবঙ্গে ক্রীড়াক্ষেত্রের চ্যালেঞ্জের সমস্যাগুলি শহরের থেকে গ্রামের চ্যালেঞ্জ নেওয়াটা খুবই কঠিন কারণ গ্রামে তো খুবই দরিদ্ররা বাস করে কারণ হচ্ছে এদেরকে পরিকাঠামোটা তৈরি করতে গেলে এদের যে অর্থটা অর্থের যোগানটা খুবই কম আর পরিকাঠামোটা দেখতে গেলে এদের যে পরিকাঠামো এরা প্র্যাকটিস করার জন্যে এদের কোনো ভালো কোচের দরকার হয় সেগুলোও ঠিকঠাক এরা পায় না এ এদেরকে টাকা দিয়েও শে শেখাতে হয় কারণ গরিব লোকেরা তো আর এতটা টাকা ব্যয় করে খোঁজ রাখতে পারে না সেই জন্য এদের প্রতিভাটা খুবই ব্যাঘাত ঘটে আর প্রতিভা তো গ্রা গ্রামের ছেলেদের থ ছেলে মেয়েদের থাকে কিন্তু এদের ঠিকঠাক পরিকাঠামো বলতে এদের মাঠ থাকে না ঠিকঠাক আর তাছাড়াও হচ্ছে কিছুতে এরা যদি দুর্নীতির শিকার হতে পারে এরা গ্রাম থেকে শহরে এগুলো শহরে বেশি কোচ বা বড় মাঠ আছে এগুলো শেখার জন্য আর এরা তো ঠিক দুর্নীতির শিকার হতে পারে সেই জন্য এরা অতটা পরিকাঠামো ঠিকঠাক প্রতিভার বিকাশ ঘটাতে পারে না আর স্পনসরের অভাব পায় এরা গ্রাম থেকে স্পন্সর পায় না শহরের হলে কিছু ধনী ব্যক্তিদের কাছে এরা সাহায্য পেতে পারে কিন্তু এরা তো গ্রাম থেকে সে স্পন্সর অতটা পায় না সেই জন্য এদের প্র প্রতিভা থাকলেও এরা খুব একটা প্রতিভার বিকাশ ঘটাতে পারে না